আমি পুরুলিয়ার রাঘবপুর থেকে স্টেশন যাওয়ার জন্য আপনাদের এজেন্সি থেকে একটি ক্যাব বুক করেছিলাম কোনো কারণবশত আমি স্টেশনে যেতে পারছি না তাই আমি আপনাদের ক্যাবটিকে ক্যান্সেল করতে চাই তাই অনুগ্রহ করে আমাকে আমার টাকাটি ফেরত দেওয়ার ব্যবস্থা করুন